আমাদের এখানের যেহেতু আমাদের এটা একটা মহামিলনের জায়গা কেন না এখানে আমাদের মুসলিম ভাই আছে হিন্দু ভাই আছে খৃস্টান ভাই আছে পাঞ্জাবি আছে সমস্ত রকমের মানুষেরা আছে সমস্ত ধর্মের মানুষেরাই রয়েছে একসাথে আমরা থাকি এবং একসাথে পালনও করি যেমন ঈদের মতো বড় উৎসব অনেক জায়গায় আমরা একসাথেই পালন করে থাকি দুর্গাপুজোও সেইভাবেই হয় দুর্গাপুজোতো আমাদের একটা মহা উৎসব এছাড়া দিওয়ালি রয়েছে হোলিতে ভীষণভাবে আমাদের সবাই সবাইকে নিয়ে আমরা একসাথে হোলি খেলি এবং নানারকম গানবাজনা নানারকম আমাদের অনুষ্ঠানের আমরা আয়োজন করে থাকি আর সাংস্কৃতিক উৎসব যদি সেইভাবে অর্থে বলা হয় তাহলে তো সর্বাগ্রে যেটা আসে সেটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী প্রত্যেক বছর এটা আমাদের কাছে একটা পূজা পর্বের মতো হয়ে থাকে এবং সর্ববৃহৎ সাংস্কৃতিক যদি উৎসব বলা যেতে পারে সেটা হচ্ছে আমার মতে অন্তত রবীন্দ্র জয়ন্তী কবিগুরুর জন্মদিন আমাদের এখানে বিশালভাবে পালিত হয় সেই গানের মাধ্যমে প্রভাতফেরির মাধ্যমে নানারকম আলোচনা চক্র ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে তো এইগুলো নিয়েই কিন্তু আমাদের সাংস্কৃতিক উৎসব আমরা পালন করে থাকি